শিশুদের আঁকা বা পেন্টিং শুরু করার জন্য কোনো নির্দিষ্ট সঠিক বয়স নেই কারণ শৈল্পিক অভিব্যক্তি একটি অত্যন্ত স্বতন্ত্র এবং উন্নয়নমূলক প্রক্রিয়া শিশুরা প্রায়শই খুবই অল্প বয়সে মার্ক তৈরি এবং সৃজনশীল ক্রিয়াকলাপে আগ্রহ দেখাতে শুরু করে কখনও কখনও ছোটোদের মতো এই পর্যায়ে এই পর্যায়ে আঙুলে রঙ দিয়ে খেলা শিশুদের শিল্পের সাথে জড়িত হওয়ার জন্য একটি মজার এবং অনুসন্ধানমূলক উপায় হতে পারে যখন তারা বড়ো হয় এবং সূক্ষ্ম মোটর দক্ষতা বিকাশ করে তাদের লেখা এবং অঙ্কন সরঞ্জাম নিয়ন্ত্রন করার ক্ষমতা উন্নত হয় তিন বা চার বছর বয়সের মধ্যে অনেক শিশু স্বীকৃত আকার এবং সাধারণ চিত্র তৈরি করতে পারে সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বিভিন্ন শিল্প সামগ্রী সরবরাহ করা ছোটোবেলা থেকেই শিল্পের সাথে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারে প্রক্রিয়াটির আন্দোলনের উপর ফোকাস করা গুরুত্বপূর্ণ শিশুদের পরীক্ষা করতে নিজেদের প্রকাশ করতে এবং তাদের শৈল্পিক ক্ষমতার প্রতি আস্থা তৈরি করতে দেয় শেষ পর্যন্ত আঁকা বা আঁকা শুরু করার সঠিক বয়স প্রতিটি শিশুর জন্য পরিবর্তিত হয় এবং মূল বিষয়ই হলো একটি সহায়ক এবং উৎসাহজনক পরিবেশ প্রদান করা যা তাদের স্বাভাবিক কৌতূহল এবং সৃজনশীলতাকে লালন করে